হ্যাঁ বলুন হ্যাঁ দোকান আছে আমি শীতের বস্ত্র সাপ্লাই করি

আচ্ছা আচ্ছা বলুন বলুন সাইজটা একটু বলুন সাইজ সোয়েটারের আচ্ছা আচ্ছা দুটোই দুই ডোজ দু ডজন করে না এক ডজন করে দুটো টুপি কতটা দু ডজন আচ্ছা বাচ্চাদের না বয়স্ক আচ্ছা আচ্ছা আর মাফলার

আর মোজা এসব কিছু কোয়ালিটি একদম এক নম্বরে আমি একদম এক নম্বরে প্রোডাক্ট রাখি সেদিকে চিন্তা করবেন না একদম ব্র্যান্ডেড প্রোডাক্ট পাবেন আপনি

আরও তিন ডজন আমি লিখে নিলাম লিস্টটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি দেখে নেবেন আচ্ছা এনার কতগুলো লাগবে কী কোম্পানির নেবেন একটু বলে দেবেন না না একদম ভেরিফায়েড প্রোডাক্ট পাবেন কোনও চিন্তা নেই সাত দিন রিপ্লেসমেন্ট পলিসি থাকবে প্রতিটা প্রোডাক্টে